আমার গেম খেলতে ভালো লাগে এই কারণে আমি গেমটাকে খুব ভালোবাসি কিন্তু গেমের মধ্যে অনেক কিছু রয়েছে যেমন গাড়ি বন্দুক এগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি কোন বন্দুকে বন্দুক বিশেষ করে বন্দুক বন্দুকে কোন বন্দুকে কি গুলি লাগে এটা জানতাম না এই কারণে অনেকটাই শিখেছি এছাড়াও আমার গেমটার প্রতি ভীষণ ইন্টারেস্ট আছে এছাড়াও এই গেমটা খেলা উচিত না এই গেমটা খেললে মাথা খারাপও হয়ে যায় আবার একদিকে মা মাথা ভালোও থাকে আর এই গেম খেলার জন্য ঘরে বাবা মার সঙ্গে সো অনেক ছেলের অশান্তি পূর্ণ সৃষ্টি হয় এছাড়াও এই গেম খেলা উচিত না এই জন্য আমি বলব গেম খেলা একদিকে ভালো একদিকে ভালো না কেউ অতিরিক্ত গেম খেলবেন না